আমি নদীমাতৃক সভ্যতায় বসবাস করি তো এখানে আমি এসে দেখলাম এখানে দুই তিন ধরনের মানুষ বসবাস করে এক হচ্ছে বাগদি দুই কাওড়া এদেরকে একচোয়ালি জেলে বলা হয় ও জেলেদের কাজ হলো নদীতে মাছ ধরা নদীতে মাছ ধরা এবারে নদীতে মাছ ধরার পেছনে মেয়েদের কিছু কর্তব্য আছে যেমন মেয়েদের কিছু মেয়েদের কিছু কর্তব্য আছে যেমন স্বামীরা ধরো মাছ ধরতে চলে গেলো তাদের স্ত্রীদের খাবার তৈরি করে দেওয়া খাবার তৈরি করে দেওয়া সব কিছু মানে নিত্য কর্মর জিনিসগুলো গুছিয়ে দেওয়া তো প্রশ্ন হলো যে মেয়েরা কেন জাল ফেলে না মেয়েরা আমি আদিম যুগ থেকেই শুনে আসছি যে মেয়েদের জাল ফেলার কোনো নিয়ম নেই ঠিক আছে তো মেয়েরা কেন জাল ফেলতে যাবে তাদের স্বামী থাকতে ওরা ওরা হচ্ছে নারী ঠিক আছে নারীদের ওই সব করা মানায় না তাই পরবর্তীকালে চেষ্টা করবো যাতে নদীতে মাছ ধরতে পাঠানো যায় মেয়েদের তো হ্যাঁ সে আগ আগের দিন আমাদের বাড়িতে বাড়ির পাশে পুকুর ছেঁচা হচ্ছিলো তো দেখলাম ওখানে একটা কাকিমা দেখলাম জাল ফেলছে তো ভালো মেয়েরাও অনেক অনেক মেয়েরা আচে জাল ফেলতে জানে অনেক অনেক মেয়েরা আছে জাল ফেলতে জানে তো সেই জন্য সেজন্য আর ওরা জাল ফেলতে চাক এটা আমাদের সুবিধা হোক